ভারতের খাবারগুলো খুব ভালো প্রতিদিন খাবারগুলো যেমন বিরিয়ানি খাদ্য ভাত রুটি এইসব আরো কিছু মশলা আছে হলুদ গুঁড়ো জিরে লঙ্কা